আমি আমার বাড়িতে ব্যবহার করি এমন ইলেকট্রনিক আইটেমগুলি হচ্ছে ওয়াশিং মেশিন টিভি মোবাইল রিমোট আর তারপর হচ্ছে মোবাইল কম্পিউটার মাইক্রোওয়েভ ইন্ডাকশন ফ্যান ইলেকট্রনিক লাইট এবং অনেক আলাদা অনেক কিছুও রয়েছে এগুলি আমি বলতে গেলে ওয়াশিং মেশিনটা আমি কিনেছিলাম যখন আমার মা প্রথম বাসার হাতে হচ্ছে প্রবলেম হয়েছিলো তাই আমার জামা কাপড় বাড়ির জামা কাপড় কাচতে পারছিলো না জামা কাপড় নোংরা হয়েছিলো সেই জন্যই মায়ের হাতে একটু প্রবলেম হয়েছিলো সেই জন্য আমরা ওয়াশিং মেশিনটা কিনতে গেছিলাম আমি আর বাবা মিলে তারপর টিভিটা আমরা কিনেছিলাম যখন করোনা লকডাউন হয়েছিলো তখন বাড়িতে দেখার মতো কিছুই ছিলো না সেই জন্য একটা টিভি কিনেছিলাম যাতে পরিবারের সকলে মিলে আমরা একসাথে বসে টিভিটা দেখতে পারি তারপরে কম্পিউটারটা কিনেছিলাম লকডাউনে আমি যাতে অনলাইন ক্লাসগুলো করতে পারি স্যারেদের সঙ্গে সটিকভাবে যোগাযোগ করে আর মাইক্রোওয়েভটা খাবার গরম করার জন প্রয়োজনীয়তা যখন মনে করেছিলাম তখন পাখাটা ফ্যান আমি কিনেছিলাম ইলেকট্রনিক ফ্যান যখন গরমে খুব আমাদের কষ্ট হতো দুপুরবেলা গত গরমে এগুলো আমরা কিনেছি